আমি যখনই গান করি হয়তো মাঝে মধ্যেই রেকর্ড করি কিন্তু আমার বেশ ভালো লাগে নিজের গানগুলো পরে শুনতে কখনো কখনো ঠাকুরের গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান কতো ভালো ভালো গান আছে বাংলায় সেই সব গানগুলো যখন গাই মনে মনে যখন হয়তো মনের থেকে কোনো গান আসলে সেটা শুনে নিজে নিজে কানে একবার রেকর্ড করে সেটা শুনতে খুব ভালোই লাগে কেমন হল নিজের গানটা সেটা তো মনে চায় না আমি গানটা যখন করলাম অবশ্যই যখন কারোর সামনে গিয়ে যখন সেই গানটা আবার গাইব কেমন হবে তার আগে নিজে একবার ভেবে শুনে নেব নিজে একবার গেয়ে দেখব কেমন হচ্ছে গানটা রেকর্ড করে শুনব তখন কানে নিজের কানে যখন শুনব যে গানটা হ্যাঁ হ্যাঁ এখানে কিছু ভুল আছে হয়তো ওখানে কিছু ভুল আছে সেটাকে আমি আবার ঠিক করতে পারব শুনে আবার ভালো লাগবে আমার এখানটায় ভালো লাগছে এটা আর একটু ভালো করলে আরও ভালো লাগবে এখানটায় আরও ভালো করলে আরও ভালো লাগবে এখানটা একটু এ হয়ে গেছে এটা আরএকটু ভালো করে করতে হবে এখানটা এটা একটু ভুল হচ্ছে এটা এইভাবে কথা উচ্চারণ করতে হবে সে সবগুলো আমার নিজে নিজেরটাই নিজেকেই ঠিক করতে হবে না যখন আমি নিজে কোথাও গিয়ে গানটা পেশ করব যাতে সেটা সব থেকে ভালোর থেকে ভালোভাবে দিতে পারি আমি যাতে সবাইকে সেটা ভালোভাবে পরিবেশন করতে পারি যাতে সেটা সবাই শুনে খুব খুশিই হয়